হ্যাঁ ভারতে তো সবাই চা পছন্দ করে আমি আমার বাড়িতে অন্যভাবে চা বানাই আমি একদিন ভারতে ভ্রমণ করতে যখন গিয়েছিলাম তখন দেখি নানাভাবে নানা ধরনের চা বিক্রি হয় মশলা চা এবং দার্জিলিংয়ের চা খুব ভালো এবার ওখানের চা তো মানে বলার কি বলবো ওই চা খেলে মানে সারাজীবন মনে থাকবে তাই আমি দার্জিলিং থেকে দার্জিলিং চা এনে আমার বাড়িতে আমার যারা সব সদস্যরা থাকে আমি তাদেরকে চা বানিয়ে খাইয়েছি যে আমি গুগুল থেকে অনেকটা সার্চ করে দেখি যে কেরকমভাবে কী চা হয় এবং ভারতের চা তো বিখ্যাত চা তাই আমি প্রতিশ্রুতি নিই যে আমিও বাড়িতে এমনভাবে চা বানাবো সে সে চা খেয়ে বাড়িতে সবাই আমাকে বাহবা দিবে আমি একদিন সেই চা বানিয়ে এবং সদস্যদেরকে খাইয়েছি এবং সদস্যরা খেয়ে বলে যে খুব ভালো করেছিস তাই আমি ভাবলাম যে আমার বাইরের লোকরাই যে চা টা খাবে আশেপাশে যারা আছে আমি তাদেরকেও চা খাওয়াতে চাই তাই আমি একটি চা দোকান খুলি এবং সে আমি নিজের হাতে চা বানিয়ে আমার বাড়ির আশেপাশে যারা আছে আমি তাদেরকে চা খাইয়েছি এবং কি তাদের কাছ থেকে আমি কোনো পয়সা নিই নি আমি বিনা পয়সাতেই তাদেরকে আমি আমার এই হাতের চা খাইয়েছি তারা চা টা খেয়ে খুব বাহভাও দেয় যে তুই বড়ো হয়ে উন্নতি হ এবং নিজের পায়ে দাঁড়া এই চা তোর ভারতের যেমন সবাই খেতে পারে এবং অনেক দূর দূরান্ত থেকেও আসে আমার হাতের চা খেতে তাই আমার এই চা করতে আমি খুব ভালোওবাসি